আমার এলাকায় শিল্প বলতে আমার অভিজ্ঞতায় আমি দেখেছি আমার স্ত্রী নিজে এই কাজে যুক্ত ছিলেন বিভিন্ন লাইব্রেরিতে মহিলাদের জামা ব্লাউজ কাটিং করা এবং সেলাই করা এই ট্রেনিং দেওয়া হতো এই শিল্পটাকে ওরা বাঁচিয়ে রেখেছে এবং শিখেওছে এবং নিজেরা যে যার বাড়ির মধ্যে মেশিন কিনে ওই জামা আর ব্লাউজ আর সায়া কাটিং করে তৈরি করছে দিনের পর দিন ওর থেকে রোজগার করে ওদের জীবনযাপন চালাচ্ছে আর শিল্প বলতে মূর্তি আমাদের বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রাম ওই বিদ্যাসাগরের মৃত্যু দিবস পালনে বাড়ি আসে ওই বাড়ি আসার দিন নানা রকম মূর্তি তৈরি করে তার রোজগার হয় তার সংসার চলে বিদ্যাসাগরের মূর্তি রবীন্দ্রনাথের মূর্তি বিভিন্ন রকমের ঠাকুরের মূর্তি নানা রকম ফল মাটি দিয়ে তৈরি করে বাজারে বিক্রি করে ওই বিক্রির মাধ্যমে বহুদূর দেশ থেকে লোক এসে ওদেরকে কিনে নিয়ে যায় আর এই বিদ্যাসাগরের যে মৃত্যু দিবস পালন হয় তার সময় ওই দিন বাইরে থেকে প্রচুর লোক আসে শুধু বিদ্যাসাগরের মূর্তি নিয়ে যাওয়ার জন্য ওই মূর্তি তৈরি করে ওর ভালো মতোই জীবনযাপন চলে যায় আমাদের এইটুকু লক্ষ্যে আরো নানা রকম শিল্প আছে কিন্তু আমার অভিজ্ঞতায় আমি এই দুটোই শিল্পকেই দেখেছি এইটুকু অভিজ্ঞতা থেকে আমি বলছি